আমার অঞ্চলের কোনো নিদ্দিষ্ট বুনন সেলাইয়ের নিদর্শন বা কিছু অনন্য কৌশল সম্পর্কে আমার যে জ্ঞান বা আমি যেগুলো দেখে নিদর্শন বা যেগুলো দেখেছি আমি সেগুলো বলছি আমি কি কোনো ঐতিহ্যবাহী পোশাক তৈরি করার চেষ্টা করেছি বা এম বা এমব্রয়ডারি কাজ বা কাঁথা স্টিচ কাজ করেছি না কি সেগুলো আমমা আপনাদেরকে বলছি হ্যাঁ আমি আমাদের গ্রামের এখানে কিছু গরিব মানুষ তাদের জীবিকা নির্বাহ করে ওই বুনন সেলাইয়ের মাধ্যমে বা হাতে তৈরি হাতে তৈরি সেলাই বা ইত্যাদি কারুকর্য হিস দিয়ে তৈরি তাদের জীবিকা নির্বাহ করেন তো সেই ক্ষেত্রে আমি তাদের কাস তাদের কাছে একটি তাদের যে ক ক্রিয়া কৌশলগুলো রয়েছে তারা আসন বুনে খুবই বি দারুণ দারুণ ডিজাইনের আসন বুনে বুনতে পারে এবং কাঁথাতে ন তারা নতুন নতুন ডিজাইন তৈরি করে নিত্য আধুনিক ডিজাইন তৈরি করতে পারে তারা কাঁথাতে বুনন সেলাইয়ের মাধ্যমে এবং তারা নিত্য নতুন ডিজাইনের কাঁথা কাঁথা আসন ইত্যাদি তৈরি করে এবং সেক্ষেত্রে আমি তাদের কাছে একবার আমার মা বলেছিলো যে ওখানে কাঁথা সেলাই করতে দিয়ে আসতে তো সেখানে আমি কাঁথা সেলাই করতে দিয়ে এসেছিলাম এবং আরো আমি নিজের মতো করে বলেছিলাম যে নতুন নতুন ডিজাইন তৈরি করতে দিতে তো তারা সেখানে আমাকে নতুন নতুন ডিজাইন তৈরি করে দিয়েছিলো এবং আমাদের গ্রামেরই কিছু আছে তারা যেরকম আপনি ড্রেস বলবেন সেরকম কাপড় কিনে এনে প্রথমে তারা মোবাইলে কাপড়ের ডিজাইন দেখাবে এবং তারপর সেরকম কাপড় কিনে এনে সেই রকমই ডে যেরকম ড্রেসের ছবি দেখাবে সেরকম ড্রেস তারা করে দেবে তো সেক্ষেত্রে আমি একবার এমব্রয়ডারি ড্রেস তো করতে দিয়েছিলাম যেটি ঐতিহ্যবাহী ড্রেস যেটি হলো পুরোনো কারুকার্য বা কুটিরশিল্প যেভাবে তৈরি হতো সেই ধরনের একটি কাপড়ের মাধ্যমে একটি ব্লেজার জ্যাকেট করতে দিয়েছিলাম তো সেটি তারা আমাকে খুব ভালোভাবে দিয়েছিলো সেটি আমি পরে একটি মেলাতে ঘুরতে গিয়েছিলাম